এক্ষুনি ছুটি লাগবে আমার তো সামনে একটা অপারেশান আছে তখন দু দিন ছুটি দিতে পারবো না আচ্ছা ঠিক আছে অফিসে আসুন অফিসে এসে কথা বলে দেখছি